শিল্প জীবন ভালো এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি যদি একটা শিল্পী হন বা শিল্প হ জানেন তো যে শিল্পই আপনি জানেন তো সেই শিল্পটা অবশ্যই মানুষের কাজে লাগে মানুষকে সাহায্য করে আপনি যদি একটা ড্রয়িং টিচার হন তো আপনার মানুষদের বিভিন্ন ধরনের ড্রয়িং মানুষের বিভিন্ন কাজে লাগে তো আপনি সেই হিসেবে মানুষের সাহায্য করতে পারবেন আপনি যদি পেইন্টার হন তো একটা পেইন্টারেও একটা এই পরিবেশেও প্রচুর সাহায্য করে একটা মানুষকে পো মানুষকে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণও তো যে শিল্পই আপনি জানেন না কেন আমি খালি পেইন্টিং আর ড্রয়িংয়ের জন্য বলছি না যে যেই শিল্প গায়ক যে গায়ক যে অ্যাক্টর যে যে যার যে যা জানে তো সেইসব জিনিস মানুষের কাজে লাগে অবশ্যই তো শিল্প এমন একটা জিনিস যে মানুষকে মানুষকে বিভিন্ন জায়গাতে সাহায্য করে যে মানুষের কী কী প্রয়োজন থাকে একটা মানুষের লাইফে তো সেসব জিনিসগুলো পূরণ করে আর এবং সমাজকেও বিভিন্ন ধরনের শিক্ষা দেয় তো সমাজকে যেন সমাজ যেন ভালো থাকে সমাজের আমাদের পরিবেশ যেন ভালো থাকে তো আমাদের পরিবেশকে পরিবেশে যেন কোনো কিছু মানে খামতি না থাকে আমাদের পরিবেশ যেন আরও উন্নত হয় তো সেই জন্য আপনারা আমার আমার যেটা বক্তব্য যে শিল্প জীবন খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ শিল্প জীবন যে শিল্প সে একটা মান কত রেসপেক্ট পায় মানুষের কাছে কত ভালোবাসা পায় সে যখন একটা শিল্পী হতে হয়ে উঠতে পারে আর শিল্পী হয়ে ওঠার আর যেই আপনার রাস্তাটা মানে যে আপনি যত শিল্প হয়েছেন আপনার যে কেরিয়ারের যে রাস্তাটা ছিল আপনার আপনি জানেন সেটা কতটা হার্ড ওয়ার্ক ছিল সেটা হতে আপনার কতটা আপনার কষ্ট হয়েছে আপনি কতটা ধৈর্যশীল ছিলেন কতটা স্যাক্রিফাইস করেছেন কতটা কম্প্রোমাইজ করেছেন তো আমি এটা বলব যে একটা শিল্প হতে নিজেকেও যেমন সম্মানিত লাগে যে আমি একটা তেমন মানুষের কাছে ভালোবাসাও পাওয়া যায় মানুষকে শ্রদ্ধা মানুষ আপনাকে কত শ্রদ্ধা করবে কতটা কত আপনি বি মানুষের কাছে ভালোবাসা পাবেন কত মানুষ দেখলে আপনাকে বলবে যে না এ ইনি একটা এরকম শিল্পী যে আমাদেরকে অনেক সাহায্য করতে পেরেছে এরকম তো আমি বলব যে একটা শিল্পী হওয়া মানে খুবই ভালো মানে মানুষ একটা সম্মানের ব্যাপার আর স মানুষকে সাহায্য করে তো অবশ্যই ভালো